আমার প্রিয় ঋতু হল শরৎ ঋতু শরৎ ঋতু আমরা পছন্দ করি কেন শরৎ মাসে আমাদের মাঠে ঘাটে কাশ ফুল এবং অন্যান্যদের বাড়িতে শিউলি ফুলও ফোটে শিউলি ফুলের সৌন্দর্য এবং সুগন্ধ অনেকটা অপরিহার্য সৌন্দর্যের কারণে অনেকটা দূর পর্যন্ত শিউলি ফুলের সৌন্দর্য সুগন্ধও ছড়িয়ে থাকে এবং সুগন্ধের জন্য আমাদের শিউলি ফুলটা অনেকটা পুজোর কাজেও প্রয়োজন হয় কাশ ফুল আমাদের হচ্ছে মাঠে ঘাটে রাস্তাঘাটের ধারে ফোটে এবং আমাদের আর মাঠ ঘাটে সে যে সৌন্দর্য বাড়ায় কাশ ফুল আমাদের পুজো পুজোর কাজে তো লাগে না কারণ অন্য দিকে দেখতে গেলে আমাদের কাশ ফুলেও অনেকটাই অপরিহার্য লাগে কাশ ফুল কাশ ঘাস থেকে আমরা হচ্ছে ঝাঁটা তৈরি করতে পারি ঝাঁটা থেকে আমরা ঘরদোর পরিষ্কার রাখি এবং আমাদের ঋতুর মধ্যে এই ঋতুটা ভালো লাগে কারণ এই ঋতুর মধ্যে দুর্গা পুজো রয়েছে দুর্গা পুজোতে আমরা নতুন জামাকাপড় পাই দুর্গা পুজোর মধ্যে অনেক রকমই আমরা ঠাকুর দেখতে বেরোই অনেকে পরিবার গোটা সপরিবার নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে আমরা অনেকটাই মজা করি খাওয়া দাওয়া করি এই ঋতু আমাদের পক্ষে অনেকটাই ভালো এবং এই ঋতু স্বাস্থ্যের পক্ষেও ভালো এই ঋতুর মধ্যে কোনো ঝড় ঝঞ্ঝা কোনো কিছু থাকে না এই ঋতুর মধ্যে কোনো রকম শক্তি অন্য রকম কোনো প্রকার প্রধানত থাকে না এই ঋতুতে আমরা অনেকটাই সুস্থ থাকি